আমি কখনোই সেরকমভাবে গদ্য বা কবিতা লিখি না তবে হ্যাঁ আমার মনে আছে ছোটতে আমি লিখতাম গদ্য বা কবিতা নয় ছোট ছোট পংক্তি লিখতাম এবং সেগুলো নিজের বন্ধুবান্ধবদের পড়ে শোনাতাম বা তাদের দিতাম এবং তাদেরও বেশ ভাল্লাগতো যেটা ছোটবেলায় হয় সবারই মধ্যে চলে হ্যাঁ কিন্তু সেরকমভাবে উপহার হিসেবে আমি কখনো কাউকে কিছু এইরকম কবিতা বা গদ্য দিইনি